হ্যাঁ সুনীল বলছো তো আমি তোমাকে দুপুরবেলা ফোন করছিলাম ফোনে পাচ্ছি না শুধু নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে বলছে আমি তো এই সপ্তাহে যেতে পারছি না কোনো অসুবিধা নেই তো দোকানে হ্যাঁ চৈত্র সেল মানে আরে বাবা চৈত্র সেল এখন প্রচুর মাল ঢোকাতেই হবে আমি যাবো সামনের সপ্তাহে এই সপ্তাহে আমি একটু অসুস্থ হয়ে গেছি তারপরে তোমার ওপর আমার পুরো বিশ্বাস আছে আমি জানি দোকানটা তোমাকে মানে আমি হ্যান্ডওভার করেছি মানে কোনো অসুবিধা নেই ঠিক আছে আয় তো আজকে তো আজকে সোমবার আমি সামনের বুধবার কিংবা বৃহস্পতিবার যাচ্ছি তো কি কি মাল নেই সেই মালের আমি লিস্ট নিয়ে আসবো আর যে মালগুলো ফুরিয়ে গেছে আর কি সামনের চৈত্র সেল আছে সেসব লিস্টগুলো নিয়ে আসবো ক্যাশেও কত কি টাকা আছে আমার দেখতে হবে সব কিছু দেখে আমি মাল মানে তুলবো ওই দোকানটা আমার অনেক দিনের অনেক দিনের দোকান অনেক কষ্টের দোকান ওই দোকানের না কোনো ক্ষতি হয় সেটা আমি কখনোই চাইবো না হ্যাঁ তুমি সব সময় একটা নোটবুকে নোট করে রাখো যে মালটা শেষ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তুমি নোটবুকে নোট করে রাখো কারণ সেই মুহূর্তে তো মনে পড়বে না হয়তো মোজাটা শেষ হচ্ছে কি লেগিংস শেষ হচ্ছে কিংবা কুর্তি চুড়িদার যেটাই শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে তুমি লিস্ট করে রাখো আমি আবার যখন যাবো সেগুলো সব মিলিয়ে নেবো আশা করি তোমাকে কিছু বলতে হবে না হুম হুম আমি তো সেটা বলছি আমার দোকানটা অনেক কষ্টের কষ্টের জিনিস কখনোই কিছু কষ্ট করলে তার মূল্য পাওয়া যায়ই তা সব ব্যাপারে ওই জন্যেই আমার একটু বিশ্বাসও আছে যে ওই দোকানটা একটু মানে চৈত্র সেলে কিছু মাল ফেলবো দেখি না কতটা কী পারা যায় একদিন যাবো দুজনে মিলে বসে সব লিস্ট তৈরি করে নিয়ে মাল নিয়ে এসে মালের আবার দাম ফেলা কারণ আমাকে ওই তে কদিনের মধ্যে সেল মানে সেরে ফেলতে হবে ওই কাজটা হুম সময় তো এগিয়েই এসেছে চৈত্র মাস হ্যাঁ আমি বুধবার দিন সকালেই যাচ্ছিলাম না

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি তোমাকে নিয়ে এবার সঙ্গে নিয়েই যাবো মাল করতে গেলে তোমাকে সঙ্গে নিয়েই যাবো কারণ তুমি কাস্টমারদের ডিমান্ডটা বুঝতে পারছো আমি তো দোকানে বসছি না ওই জন্য আমি ভাবছি তোমাকে নিয়েই সঙ্গে করে যাবো ঠিক আছে তাহলে এখন রাখছি কিছু বলবে আচ্ছা ঠিক আছে রেখে দাও আর আমি তাহলে বুধবার সকালেই পৌঁছে যাচ্ছি হুম হুম